আমি হলাম হিন্দু এবং আমার পড়া ধর্মগ্রন্থ বইয়ের নাম হলো শ্রীমৎভগবদ্গীতা এই গীতায় শ্রীকৃষ্ণের অনেকগুলো বাণী যেগুলো অনেক কিছু লেখা আছে মানুষের জীবনকে নিয়ে যেমন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষের জন্ম জন্ম হলে তার মৃত্যু নিশ্চিত মানে মানুষ যদি জন্ম নেয় তার একদিন না একদিন মৃত্যু মৃত্যু ঠিক সে মৃত্যু হবে এবং তিনি বলেছিলেন যে এবং সেই জন্য তিনি বলেছিলেন মানে মানুষের যদি কাছের মানুষ মারা যায় তার প্রতি ভেঙে পড়ার কিছু নেই এবং আরেকটা তিনি বলেছিলেন যে বিনা বিনা কারণে কোনো মানুষকে সন্দেহ করা উচিত নয় কারণ সন্দেহ করলে মানুষের মানে সম্পর্কটা নষ্ট হয়ে যায় সেজন্য তিনি সন্দেহ করতে বারণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যা মানুষ সবসময় ঈশ্বরের কথা ঈশ্বরের কথা ভেবে বা ঈশ্বরের নাম করে কাজ করেন সে মারা গেলে সে মানে তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছান আরও তাঁর বিভিন্ন বাণী আছে সেইগুলো আমি পড়েছি এবং পড়েছি এবং আমার ভালো লেগেছে এবং শ্রীকৃষ্ণের এই বাণী পড়ে আমি তাঁর এ পথে বা তাঁর এই নির্দেশে মানে বলে আদর্শে আমি সেইভাবে তাঁর বাণী অনুসরণ করে চলছি